আমার সবথেকে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ক্রিকেট হলো আমার জীবনের কী বলব একটা হবি তো ক্রিকেট সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য জানি কারণ আমি ক্রিকেট একজন ভালো নয় তো মোটামুটি ক্রিকেট প্লেয়ার নিজেকে ক্রিকেটের প্রতি শ্রদ্ধা আছে তো অনেক জায়গায় টুর্নামেন্ট খেলেছি অনেক ভালো ভালো দলের সাথে টুর্নামেন্ট খেলেছি আমি রাইট হ্যান্ড ব্যাটসম্যান রাইট হ্যান্ড বোলার তো ক্রিকেট সম্বন্ধে বলার মতন অনেক কিছু তথ্য আছে কারণ আমি যেখানেই খেলতে যাই সেখানেই অনেক কিছু শিক্ষা গ্রহণ করি নিজে খেলার থেকে খেলা দেখা মানে দর্শক হয়ে খেলা দেখা সবথেকে বেশি মজার কারণ খেলা দেখে যে মজাটা সেটা বলে বোঝানো যায় না অনেক কিছু শিক্ষা পাওয়া যায় তো আমাদের এই দেখে মনে হয় একটা ওই ইংল্যান্ড খেলা চালু করল ক্রিকেট কী জিনিস অনেকেই ভাবে ক্রিকেটটা খুব একটা ভালো না কিন্তু একদম না ক্রিকেট খুব ভালো খেলা একটা ক্রিকেট বলকে একটা ওই আড়াই ফুটের ব্যাট দিয়ে মারা এবং সেটা গ্যালারির বাইরে বার করা খুব একটা ছোটো ব্যাপার না তো যেমন আমাদের বর্তমান সময়ে কোহলি বিরাট কোহলি তিনি একজন বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকার ও ডি আইয়ে ফরটি নাইন সেঞ্চুরি করেছিল তো বিরাট কোহলি এই সেদিন ফরটি নাইন সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকারের সমান সমান হয়ে গেছে তো আপনারাও জানেন ক্রিকেট তা বিরাট কোহলিকে কিং অফ ক্রিকেট বলা হয়